ফ্যাশন আমি মনে করি বাইক চালানোটা একটা ফ্যাশন যেমন আমাদের এখন ইয়ং জেনারেশন সবাই ফ্যাশনের জন্যে বাইক চালায় কেউ এই একটু ভালো বাইক স্টাইলিশ বাইক সবাই একটু মানে ফ্যাশনের জন্যে বাইকটা চালায় আর আমাদের মতো ইয়ং জেনারেশন সবাই তো ফ্যাশানের জন্যই চালায় বাইক বাইক চালানোর সময় গতি আমি গতিটাই অনুভব করি যেমন বাইক প্রচুর আমি যখন চালাই যখন গতিতে থাকে বাইক তখন মানে এমন হয় যে চোখ দিয়ে জল বেরিয়ে আসে এতটাই গতিতে বাইক চলে গতির সময় অনেকটা যখন পেছনে কেউ বসে তখন গতির কারণে সে হয়তো বলে যে একটু স্লো চালা বা একটু আসতে চালা এতটাই গতিতে বাইক চলে বা অনেকটা হাওয়ার কারণে চুলগুলো এলোমেলো হয়ে যায় চোখ দিয়ে জল বেরিয়ে যায় আরও অনেক কিছু ইত্যাদি কোনো শক্তি বা যখন কোনো ভারী চালানো হয় তখন কোনো শক্তির প্রয়োগ করতে হয় না যেমন যখন কেউ অনেকটা হালকা গাড়ি চালায় কিংবা অনেকটা স্লো গাড়ি চালায় তার অনেকটা শক্তি প্রয়োগ করতে হয় কারণ যদি হালকা গাড়ি চালায় পিকআপটা ধরবে সেই পিকআপটা অনেকটা মানে কম্পনই হয় বা কাঁপুনি হয় কিন্তু যখন ভারী গাড়ি চালানো হয় তখন কোনো শক্তির প্রয়োগ করতে হয় না স্মুদলি গাড়িটা চলে প্লাস রানিং চলে গাড়িটা অনেকটা গতিতে চলে